আমি বলছি এটা কি জুতো দোকান হ্যাঁ হ্যাঁ জুতো লাগবে আমার কয়েক জোড়া ঘরে ব্যবহার করার জন্য রাফ ইউজ করার জন্য জুতো আর বাইরেও মানে কোনো অনুষ্ঠানবাড়িতে যাওয়ার জন্যও কিছু জুতো লাগবে আর কোথাও এমনি ব্যবহার করার জন্যও জুতো লাগবে কীরকম কী ধরনের জুতো আছে আপনি একটু যদি আমাকে বলেন তাহলে ভালো হয় দুজোড়া জুতো নেব যাওয়ার জন্য ব্যবহার করার জন্য মানে খুব কম নরম সফট ধরনের হবে আর মানে যাতে উঠতে নামতে বা স্লিপ স্লিপটাও যাতে না খাই বাথরুমে ঢোকা বা বেরোনোর সময় যাতে স্লিপটা না খাই সেরকম আর যেটা পার্টিতে পার্টির জন্য জুতো নেওয়া হবে সেটা একটু হিল হিল টাইপের হবে আর যেটা এমনি নেওয়া হবে সেটা একটু ফ্ল্যাট জুতোটা হবে ওটা হচ্ছে আমি একটু দামি দেখেই নেব কম দামিটা নেব না আমি করেও আরাম যায় ওইধরনের হুম আমি ভালোই নেব যা দাম পড়ুক আমার দামের সঙ্গে কোনো সমস্যা নেই ভালো পেলেই আপনার যেটা টেকসই হবে অনেকদিন যাবে এইরকম ধরনের নিয়ে দোকানে যাব আপনি দোকানে কখন থাকবেন বলুন আচ্ছা ঠিক আছে আমি আপনি কি এখন থাকবেন আপনি কি এখন থাকবেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু পরেই আপনার ওখানে যাচ্ছি গিয়ে পৌঁছচ্ছি আপনি হচ্ছে হুম ঠিক আছে